আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হল আমার মোবাইল ফোন আর এইটা সম্পর্কে কী নেতিবাচক বলব মানে আমি তো আমার মোবাইল ফোনে মানে প্রতি মাসে প্রায় তিনশো টাকা করে রিচার্জ করে করে তো আমার প্রায় পকেটমানি খালি হয়ে এসেছে ঠিক আছে মানে আ আর তাছাড়া মানে আমি আমার ফোনে বিভিন্ন ধরনের গেম বা অ্যাপস ডাউনলোড করে থাকি এবং সেই গেম থেকে আমি গেম খেলতে গিয়ে গেমে প্রায় প্রচুর টাকা আমার লস হয়ে পড়েছে আর এখন তো মানে পয়সা তো মানে টাকা তো আমি তো মানে লিক্যুইড ক্যাশ তো নিয়েই বেরোই না কারণ ফোনপেতেই ফোনপের সাহায্যে মানে আমাকে আমি যেখানেই কেনাকাটা করি সেখানে পে করি এর ফলে মানে ফোন আমার কাছে মানে ফোন থাকা ফোন থাকাকালীন আমা আমার তো পুরোটা সব টাকা প্রায় শেষও হয়ে চলে এসছে আর মানে এই রিচার্জ যে মানে একটা আমার কাছে মাথা যন্ত্রণার মতন কাজ করে চলেছে কারণ মানে রিচার্জ করে করে আমার প্রায় পকেটের সব টাকা শেষ হয়ে গেছে সেই জন্য ফোনটা একবারেই আমার কাছে মানে ব্যবহার করা আমার কাছে প্রায় দুঃসাধ্যকর ব্যাপার হয়ে উঠেছে